সবার আগে আমি এটা বলতে চাই এ ছেলেটির বয়স কত যদি আঠেরো হয় তাকে আমি ট্রেনিং দেবো যে তার কাছে কিছু ডকুমেন্টস নেবে নেওয়ার পর সবকিছু ডিটেলস জানবে তারপর তাকে লোন দেবে লোন দেওয়ার পর কিছু বছর হলো পাঁচ বছর বা দশ বছরের জন্য লোন দেওয়া হলো দেখা গেলো পাঁচ বছর পর সে টাকা দিচ্ছে না তখন আমি তার কাছে যাবো যে ভাই পাঁচ বছরের তো হয়ে গেল তাহলে টাকাটা দাও সুদের টাকা যে এতো টাকা হয়েছে সে বলছে কালকে আসবে আরও গেলাম পরশু আসবে তরশু আসবে এরকম করে করে এক সপ্তাহ কেটে গেল তখন আমি বিভিন্ন রকম কথা বললাম বলার পর সে টাকা দিল না এবং আমি থানায় বললাম এবং থানার পুলিশ টুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল এবং সে কিছুদিন পর টাকা দিয়ে দেয় এরকমই আমি জানাবো এবং সবার আগে যে যাকে কোনও লোন দেবো ট্রেনিং শেখা দরকার এবং ট্রেনিং নেওয়ার জন্য সেইরকম ছেলের দরকার এবং ট্রেনিং না হলে এসব মানায় না ট্রেনিং হলে এসব থানা পুলিশটা করার দরকার নেই এটাই আমার বক্তব্য